কোনও ব্যক্তি বা বস্তুর ছবি তোলার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত যেটি অ্যাঙ্গেল আমার ব্যবহার করেছি যেগুলি সবচেয়ে বেশি তার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল ক্লোজ আপ আর ওভার দা শোল্ডার অনেক বেশি ব্যবহার করেছি আমি এবং বিশেষ করে প্রতিকৃতির ছবি বা ও পোর্ট্রেট ফোটোগ্রাফির সময়তে কখনও দরকার বিশেষে ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার হয়েছে বা কখনও একদম ক্লোজ আপ কাছে গিয়ে তো এই কোণগুলি তখন ব্যবহার হয়েছে আর প্রতিকৃতি এবং ল্যাণ্ডস্কেপ ছবির মধ্যে পার্থক্য বলতে প্রতিকৃতি কোনও বিশেষভাবে যখন একটি মানুষকে মানে তাকেই সেই চরিত্রের প্রধান হিসেবে দেখানো হয় আর কি কোনও ব্যক্তির হয়তো ছবি তোলা হচ্ছে এবং সেই ছবিতে আমি হয়তো দেখাতে চাইছি যে এটা এনারই ছবি মানে ইনিই এই ছবিটার মূল তো তখন তার প্রতিকৃতি তার পোর্ট্রেট তোলা হয় এবং ল্যাণ্ডস্কেপ ছবিতে কোনও একটি নির্দিষ্ট স্থান বা জায়গার পুরো একটা হরাইজন্টাল ভিউ যেটা পুরো চিত্রটা পুরো সিনটাকে ক্যাপচার করা হয় ফটোগ্রাফিতে বিভিন্ন কোণের ব্যবহার এবং ওই অ্যাঙ্গেল অনুযায়ী বিভিন্ন আলাদা আলদা লেন্সের ব্যবহার করতে হয় যাতে সেই ছবিগুলো দিয়ে একটা আলাদা আলাদা গল্প বলতে পারা যায় সেই ছবিগুলোর গুরুত্ব যাতে আরও ভালোভাবে মানুষের কাছে আসে তাই জন্যেই এরকম আলাদা বিভিন্ন কোণগুলো ব্যবহার করা হয় কখনও ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে কখনও বা ওই ক্লোজ আপ শট আমরা নিচ্ছি তো এইটার তাৎপর্য এটাই